গ্রামের খেলা বলতে আমরা গ্রামের অনেক বড়ো বড়ো জায়গা আছে ওখানে আমরা বিভিন্ন রকম খেলা খেলতে পারি গ্রামের খেলা যেগুলো যেরম ফুটবল ক্রিকেট কিতকিত হাডুডু খোখো খেলা কাবাডি খেলা এইগুলো আমরা খেলতে পারি গিয়ে যেহেতু গ্রামে বড়ো মাঠ পাওয়া যায় বা বড়ো অনেক গ্রামে অনেক বাচ্চাদেরও পাওয়া যায় অনেক এ পাওয়া যায় কিন্তু শহরের দিকে সেরকম বড়ো মাঠ পাওয়া যায় না ছোটো ছোটো মাঠ বা ছোটো ছোটো জায়গা ওই জন্য শহরের খেলাধুলা খুবই ইন্ডোর টাইপের হয় যেরকম ধরুন ব্যাডমিন্টন ক্রিকেট প্র্যাকটিস করে তারা সেরকম খেলার জায়গা পায় না ফুটবল তারপরে তোমার